আমার প্রিয় মাছ হল ইলিশ আর আমরা সবাই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করি শুধু আমি একা নই আমার বাড়ির লোকও সবাই ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে তাই এটিকে আমার প্রিয় মাছ আমি বলতেই পারি আর এই মাছটি সেই যেই সেই পুকুরে বা সাধারণ পুকুরে পাওয়া যায় না এটি একটি সামুদ্রিক মাছ বা বড় বড় নদীতেও এই মাছ পাওয়া যায় আর এই ইলিশ মাছ যত বেশি পুরনো হবে তত বেশি খেতে ভালো লাগবে এই মাছের স্বাদ অন্যান্য মাছের স্বাদের থেকে সম্পূর্ণ আলাদা আর এইসব মাছ সম যে সব এলাকায় পাওয়া যায় না কলকাতার দিকে বা আরও সমুদ্রের দিকে এইসব মাছ ভালো পাওয়া যায় আর আরও বিভিন্ন ধরনের মাছ আছে যে মাছগুলো সবাই খেতে পছন্দ করে যেমন রুই কাতলা চিংড়ি টা মাগুর বিভিন্ন ধরনের মাছ আছে এই মাছগুলো সবাই খেতে পছন্দ করে আমিও পছন্দ করি ইলিশ ছাড়াও আমি চিংড়িও খুব পছন্দ করি কিন্তু চিংড়ি তো জলের পোকা কিন্তু চিংড়ি মাছ খুব সুস্বাদু আর চিংড়ি মাছ আমার খেতেও খুব ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ জলের পোকা হওয়ায় এটাকে আমি মাছের আকারে নাম দিতে পারি না কিন্তু এই চিংড়ি মাছ আমার খুব পছন্দের আমার কেন সবাই এই মাছ খেতে খুব পছন্দ করে আরও যে মাছ রয়েছে শিঙ্গি মাগুর ট্যাংরা রুই কাতলা সব মাছগুলোই আমরা সবাই খুব খেতে পছন্দ করি কিন্তু সবথেকে আমার যে প্রিয় সেটি হচ্ছে ইলিশ এমনকি সাইপিনাস মাছও সবার খুব পছন্দের সাইপিনাস মাছও খেতে খুব সুন্দর কারণ সাইপিনাস মাছের ডিম খেতে খুব সুস্বাদু তাই সাইপিনাস মাছটিকেও আমি আমার প্রিয় মাছের মধ্যে আরেকটি বলে ভেবে থাকি এমনকি রূপচাঁদ মাছ অনেকটা লাল লাল দে রঙের দেখতে হয় এই মাছটিও খুব সুস্বাদু আর খুব খেতেও সুন্দর তাই রূপচাঁদ মাছও খুব পছন্দের কিন্তু এইসব মাছের থেকেও সবথেকে আমার প্রিয় মাছ হল ইলিশ তাই আমি ইলিশকে আমার প্রিয় মাছের তালিকা থেকে কখনোই বাদ দেবো না ইলিশই আমার কাছে সবথেকে প্রিয় মাছ